আমি একটি ডিনার সেট অনলাইনে অর্ডার করেছিলাম সেটা আমার কাছে আসতে লেট হয়েছে এবং সেটা যখন আমার কাছে এসে পৌঁছায় তখন তার প্যাকেজিংটা খুবই খারাপ অবস্থায় আমার কাছে এসে পৌঁছেছে এবং প্যাকেজিংটা তার পরেও অর্ডারটা আমি নিয়ে নিই নেওয়ার পরে যখন অর্ডারটা আমি খুলে দেখি তখন দেখি আমার ডিনার সেটটা ভেঙে ভেঙে গেছে তো আমি এখন সেটি অর্ডারটা ক্যানসেল করতে চাই রিফান্ড করতে চাই রিফান্ড করা করার জন্য আমি সেখানে সেই অ্যাপসটিতে ঢুকে আমি রিফান্ড করতে চাই কিন্তু রিফান্ড আমার নিচ্ছে না আমি এখন আপনাদের সাথে কথা বলছি আমার রিফান্ডটা দয়া করে দিয়ে দিন কেননা ওটা অনেক টাকার জিনিস যার কারণে আমার রিফান্ডটা চাইই চাই এই ভাঙা জিনিস আমি রাখতে চাই না তো দয়া করে আমার রিফান্ড দিয়ে দিলে ভালো হয় আপনি রিফান্ডটা করে করে দিন